বেড়ানোর জায়গা হচ্ছে বেড়াতে গেলেই মানুষের পয়সা অর্থনীতিক দিকটা সব সময় দেখতে হয় আমি আপনাদেরকে মুকুটমণিপুরের কথা বলছি মুকুটমণিপুর আমাদের বাড়ি থেকে একশো কুড়ি কিলোমিটার হবে কিন্তু ওখানে যাওয়ার জন্য রাস্তা খুবই উন্নত রাস্তাতে প্রচুর মানে দুইদিকে চওড়া রাস্তা রাস্তাতে কোনো অসুবিধা নেই সেখানে যাওয়ার পর দেখবেন আপনি কাঠের তৈরি বাঁশের তৈরি উল্লেখযোগ্য ওখানকার লোকেদের জীবিকা কাঠের তৈরি বাঁশের তৈরি কাঠের ময়ূর কাঠের হচ্ছে ঘোড়ার গাড়ি কাঠের হচ্ছে আপনার আম গাছ কাঠের সব কিছু জিনিস দেখতে পাবেন মুকুটমণিপুরের বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে কাঠের জিনিস তাছাড়া পাশেই রয়েছে পাহাড় পাহাড়ের থেকে মানুষের কত জীবিকা পাহাড়ের পাশে তাদের গরু চড়ানো ছাগল চড়ানো নানারকম তাদের জীবিকা বহন করে পাহাড়ের পাশে পাশে তাছাড়াও ওইখানকার রাস্তার মধ্যে আঁকা আছে বড়ো বড়ো করে লেখা আছে মুকুটমণিপুর রাস্তার ওপরে সেটা কিন্তু যত ঝড় বৃষ্টি হোক সেটা কিন্তু কিছুতেই ওঠে না সেটা কি দিয়ে লেখা আছে আমারও জানা নেই কিন্তু যতই ঝড়বৃষ্টি হোক যতই কিছু কিছু রাস্তা থেকে কিন্তু আর সুন্দর ভাবে আলপনা আঁকা আছে পুরো রাস্তার মধ্যে যখনি আপনি মুকুটমণিপুর ঢুকবেন যখনই আপনার ড্যাম পর পর সাতটা ড্যাম পরবে তারপর যখন ওভারব্রিজের উপর উঠবেন সেখান থেকে আঁকা রইল আলপনা সে আলপনা দেখতে আপনার একেবারে দৃশ্য মনোরম দৃশ্য আর যখন সূর্যোদয় হবে ওই ড্যামের পিছনে দাঁড়িয়ে থাকলে দারুণ লাগবে ওইসব জলের গেট যখন খুলে দেয় ডি ভি সির ব্যারেজ তো মুকুটমণিপুরেই আছে তাছাড়া ডি ভি সির ব্যারেজের পর যখন আপনি রাস্তা উঠবেন তখন দেখবেন সুন্দর কারুকার্য করা খাঁজে খাঁজে ভরা আছে পাহাড়ের গায়ে গায়ে কোল দিয়ে দিয়ে রাস্তা যাচ্ছে তারপর ওইখানে অর্থনীতির দিকটা মানুষের চলে ওই দোকানদারি করেই সবসময় পর্যটক আসছে পর্যটকদের খাবার দাবার কোথাও চাউমিন দোকান কোথাও মোগলাই দোকান কোথায় হচ্ছে আপনার রেস্টুরেন্ট বড়ো বড়ো কোথাও আবার দেখবেন ওখানে তালপাটালি বিখ্যাত খেজুর গুঁড় বিখ্যাত কোথাও খেজুর পাটালি এসব নিয়ে বসে আছে মানুষ এইভাবেই তাদের জীবিকা নির্ধারণ করে